হ্যাঁ বলছি হ্যাঁ এটা কি মা তারা ট্রাভেল এজেন্সি থেকে কথা বলছেন বলছি স্যার আমি বারোইপুর থেকে কথা বলছিলাম তো আমরা দশজন একটা টিম করেছি তো ট্রাভেল এজেন্সি আমি চাইছি তো দেখলাম যে আপনাদের ট্রাভেল এজেন্সির মানে যে গুগল যে ইয়েটা রয়েছে রেটিংটা রয়েছে খুব ভালো তো আপনে আমি চাইছি যে সুন্দরবনে মোটামুটি দু থেকে তিন রাত্রি এরকম ডে টু নাইট থাকবো তো কেরকম কী প্যাকেজ আছে যদি একটু কাইন্ডলি আমাকে বলেন

ও তিন হাজার টাকা একটু বেশি হয়ে গেল কি না কারণ আমি আরও এজেন্সি দেখেছি যেখানে প্রায় আড়াই হাজার টাকায় প্রায় হয়ে যাচ্ছে মাথাপিছু এবং দেখুন একটু দশজন যাচ্ছি মোটামুটি বুঝতেই পারছেন যে অনেকজন মিলে যাচ্ছি কিছু যদি কাইন্ডলি কম করা যায় আচ্ছা আপনাদের খাওয়া দাওয়ার ঠিক কেরকম ব্যবস্তা রয়েছে আচ্ছা ঠিক আছে আপনি তো আপনার জিনিসটা বললেন তাহলে আমি যে আমি যে দশজনের টিমটা বানাবো তাদের সঙ্গে একটু কনভারসেশান করে আপনাকে জানাই না কি

ওকে থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ